হ্যাঁ পাঁচটা তারিখ আমি বলতেই পারি তার মধ্যে আমার একটা প্রিয় দিন হচ্ছে আমার অবশ্যই জন্মদিন সেটা হচ্ছে কুড়ি সাত দু হাজার এক তাছাড়াও আরো অনেক দিন আছে যেগুলো আমার প্রিয় সেগুলো হচ্ছে পাঁচ চার দু হাজার তিন সাত আট দু হাজার বারো তেরো পাঁচ দু হাজার এক সাত তিন দু হাজার নয়